ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এবং ছুটির দিনগুলি হলো যেমন দুর্গা পুজো কালী পুজো ভাই ফোঁটা ইত্যাদি আছে যেমন সেগুলি কীভাবে উদযাপিত হয় যেমন দুর্গা পুজো আমাদের দশ দিন ধরে উদযাপিত হয় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এরকম পাঁচ দশ দিন ধরে উদযাপিত হয় সেগুলি এইভাবে হয় যে আমরা সেই দুর্গা পুজোতে কোথাও বেড়াতে যাই খুব আনন্দ মজা ফুর্তি করি এবং অষ্টমীতে আমরা পুষ্পাঞ্জলি দিই এবং পূজা হয় পূজায় আমরা প্রসাদ খাই নাচ গান হয় এবং যেমন আছে সরস্বতী পুজো সরস্বতী পুজো আমাদের স্কুলে ছুটি থাকে এবং সরস্বতী পুজোর দিনে খোলা থাকে এই জন্যই যাতে আমরা সেখানে গিয়ে কিছু ফলটল কেটে ভোগ তৈরি করতে পারে ঠাকুরের ঠাকুরের ভোগ সবাইকে দিতে পারি এবং আমরা ভগবানকে পার্থনা করতে পারি সরস্বতী দেবী মাকে আমরা প্রার্থনা করে সব নিজেদের মনের কথা জানাতে পারি এবং যা আশা চাওয়া পাওয়া সব চাইতে পারি এবং আমরা পুষ্পাঞ্জলি দিই এবং কালী পুজো আমাদের কালী পুজোতে স্কুল ছুটি থাকে এবং নানা অফিসও ছুটি থাকে সে কালী পুজো আমরা এইভাবেই কাটাই আমরা কালী পুজোর দিন আমরা অনেক যেমন কালী পুজোর দিন আমরা ঠাকুর দেখতে বেরোই ঠাকুর দেখা হলে আমরা বাজি ফাটাই বা বোম পুড়োই বোম পুড়োনো এবং কালী পুজো দেখতে গিয়ে অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানও দেখা হয় যেমন অর্কেস্ট্রা নাচ গানা ইত্যাদি এবং কালী পুজোর দিনে আমরা যেমন বম পুড়াই সেরকমই আমরা বুড়ির ঘর সেরকম ঘরের মতো তৈরি করে তাই বুড়ির মূর্তির মতো তৈরি করে তাকে আমরা আগুন বা মশাল দিয়ে